আমাদের এলাকায় গ্রামীণ কৃষিতে দক্ষ শ্রমিকের যথেষ্ট অভাব রয়েছে তাই আমাদের দূরবর্তী গ্রাম থেকে শ্রমিকের আগমন ঘটে এবং চাষের কাজে নিয়োগ করা হয় এইসব শ্রমিকরা বছরে দু থেকে তিনবার কাজ করতে আসে এবং এদের থাকা খাওয়া এবং বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় যেমন এরা ধান লাগানোর সময় আসে এবং সমস্ত কাজ করে এবং এরা আবার বাড়ি চলে যায় এবং তারপর আবার বাড়িতে ধান কাটার সময় এরা আসে এবং এখানে থাকে তাছাড়া খাওয়াদাওয়া এবং অন্যান্য সুবিধা দেওয়া হয় তাছাড়াও এইসব শ্রমিকরা আলু লাগানো পাট ক্ষেত বাদাম বিভিন্ন কাজের সময়েও আসতে থাকে এইসব শ্রমিকরা খুবই দক্ষ তাই এদেরকে বাইরে থেকে আনা হয় আমাদের এলাকার শ্রমিকদের মধ্যে যথেষ্ট দক্ষতা নেই তাই বাইরে থেকে এইসব শ্রমিকদের নিয়ে আসা হয় এইসব শ্রমিকরা বছরের বিভিন্ন সময়ে আমাদের এখানে আসতে থাকে এছাড়া এইসব শ্রমিকদের দৈনিক মজুরী হলো পাঁচশো টাকা এরা এই মজুরীর ওপর খুশি